সাঁতার কাটার সময় যে ব্যায়ামগুলো হয় সারা শরীরের ব্যায়াম হয় সেইগুলো আবার যদি জগিং করেন আপনি তা আপনার পা দুটোই শুধু নড়ে ব্যায়াম হবে আপনি যদি সাঁতার শেখেন তাো আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গরই নাড়াচড়া এবং ব্যায়াম হবে আপনি সাঁতার কাটলে আপনার শ্বাস প্রশ্বাসও তারও একটা ব্যায়াম হয়ে যায় একটা গল্প করি আমাদের পাশাপাশি একজন বাচ্চার তার একটা হাত একটু ব্যাকা মতো ছিল সে তার ফিজিওথেরাপি করা হয়েছিলো কিন্তু হাতটা ঠিক হয়নি সাঁতার সে যখন সাঁতার কাটা শেখে সাঁতার কাটার মাধ্যমে তার হাতের ব্যাকা অংশটা একদম ঠিক হয়েছে এবং শরীরের হচ্ছে সাঁতার যে প্রভাবে তার একদম শরীর সুস্থ হয়ে গেছে এইটা দেখে আমরা খুব অবাক হয়ে গিয়েছিলাম সেই জন্যে সবাইকে বলছি আপনার সাঁতার কাটা কাটবেন আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই উপযুক্ত দরকার স্বাস্থ্যর পক্ষে সাঁতার যেমন খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস সাঁতার কাটার সময় হাত পা শ্বাস প্রশ্বাস সারা সারা শরীরটারই ব্যায়াম হয়ে যায় আমাদের পাশে একটা রকম বয়স্ক মানুষ সে সুস্থই ছিলো হঠাৎ তার প্যারালাইসিস হয়ে গিয়েছিলো তাকে ফিজিওথেরাপি করে ঠিক করতে পারেন সে সাঁতার জানতো বলে সে পুকুরে একটা বড়ো পুকুরে এ মাথা ও মাথা প্রতিদিন অন্তত দু ঘণ্টা করে সাঁতার কাটতো সাঁতার কেটে সে সুস্থ হয়েছে সে এখন সুস্থ মানুষের মতো হাঁটা চলা চলা ফেরা সব কিছুই করতে পারে দেখে মনে হয় না যে তার প্যারালাইসিস হয়ে গিয়েছিলো ফিজিওথেরাপিতে যেটা করতে পারেনি সেটা সাঁতার কাটাই করেছে এইটাই একটা খুব মানে ভালো ব্যাপার এই জন্য সবাইকে বলবো যে সাঁতার কাটা সাঁতার কাটেন আপনারা সাঁতার কাটলে সারা শরীরের ব্যায়াম তো হবে নিজেকে সুস্থ সুস্থ মনে হবে ব্যায়াম অল বডির ব্যায়াম সাঁতারের মাধ্যমে অলবডির ব্যায়াম হয়ে যায় ও আমি মনে করি না যে অন্য কোনো ব্যায়াম করা দরকার আছে